একটি পেশা হিসেবে বোঝা যায় যে মানে আমরা আমরা হয়তো আমি নিজে একজন জেলে না কিন্তু যে যারা মাছ ধরতে সক্ষম আমরা যাদের আমরা হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেলাম তারা মাছ মানে তারা জেলে তারা মাছ সবাই মিলে যখন তারা মাছ ধরতে যায় সেই সময় কারো অন্য হয়তো আর এক এক জেলার তাদের হয়ত তাদের বিষয়ে আমি বলতে পারবো ধরো একটা জেলে মাছ ধরলো তার মধ্যে অন্য আরেকজন জেলে তার এক একজন সে একজন বড়ো মাছ ধরলো সেটাই সব জেলেরা একভাবে তাকিয়ে তাদের দিকে মানে এটাও একটা আকর্ষণীয় মানে ব্যাপার আর তুলনামূলকভাবে সাধারণ পেশা হচ্ছে যে একজন সাধারণ কৃষিকর্মী যারা মানে কৃষিকাজ করে তাদের মতন এইটা একটা কিন্তু জেলেদের থেকে এইটা কিন্তু আলাদা একটা পেশা কারণ তারা মাছ ধরতে সক্ষম থাকে এবং এরা কৃষিকাজ থেকে কৃষিকাজে মন মুগ্ধ হয়ে থাকে এরা এখানে কৃষিকাজ করে মানে জীবনটা কাটিয়ে দেয়